আমি প্রথমে আমরা বই কিনি হ্যাঁ বই কিনি আমরা কলেজ স্ট্রিট কিনি কেন কলেজ স্ট্রিটে বই সব রকম বই পাওয়া যায় তো মাঝে মাঝে অর্ডার দিয়ে আসতে হয় ওখানে তো পাওয়া যায় সব বই তখন এবার আমার বাড়ির পাশে টাশে দোকান টোকান আছে দোকানে বই টই কিনি তারপরে ওখানকার বই খাতা টাতা পেন পেন খাতা টাতা হ্যাঁ কিনি ওখানেতেও হ্যাঁ আর বাদবাকি আবার এই কালী বাজারে দোকান আছে বনমালীর দোকান ওখানে আবার কিনি আরো কিছু অর্ডার দিয়ে দিই তারপর স্কুলের বাচ্চা টাচ্চা আছে হ্যাঁ স্কুলের ছেলে মেয়েরা আছে ওদের কাছে যদি পুরনো বই পাওয়া যায় তাহলে ওদের কাছে কাম দামে হাফ হাফ দামে নিয়ে নিই কোনো দোকানেও আবার হাফ দাম বলে হাফ দামে বই আছে জিজ্ঞেস করে নিই হ্যাঁ কেন কম দামে যদি পাওয়া যায় বই তো সেখানে আমি বই কিন্তু দোকান থেকেও কিনে নিই হ্যাঁ নাহলে বেশিভাগ তোমরা পাড়ার দোকান থেকে নিই পাড়ার দোকান টোকান থেকে আর না হলে এখানে নিলে কালী বাজার বনমালীর দোকান আর না হলে আপনার কলেজ স্ট্রিট আর কলেজ স্ট্রিট তো বহু দূরে তাই জন্য আমরা যেতে পারি না ওখানেই তো গাড়ি খরচাতেই চলে যাবে